আমার ছোটবেলার প্রিয় স্মৃতি বলতে সেই খেলাধুলা বন্ধুবান্ধবের সাথে সেই ছুটে দৌড় মায়ের বকুনি বাবার বকুনি মা বাবার হাতে পিটুনি খাওয়া সেই স্কুল না যাওয়া স্কুল না গিয়ে খেলাধুলা করা সেই মা পেছনে লাঠি নিয়ে ছুটতো সেই দিনগুলো বিরাট মিস করি এবং তারপরে সেই কাঁদতে কাঁদতে স্কুল দিয়ে আসতো স্কুল দিয়ে এসে স্কুলে তো বসে বসে কাঁদতাম মাস্টাররা খুব সুন্দর আদর করে চকলেট দিয়ে ভোলাত দিয়ে পড়াশুনা শেষ করে যখন বাড়ি ফিরে আসতাম আগে খাওয়া দাওয়া নয় আগে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা তারপর পরে খাওয়া খিদে তো পেতোই না শুধু খেলাধুলায় মত্ত ছিলাম